অনেক ওষুধ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাই সেটা হচ্ছে ফেয়ার সাশ্রয়ী শপ থেকেও আমরা ওষুধ যখন কিনি তখন পঞ্চাশ শতাংশ ছাড়ে ওষুধগুলো কিনি আবার কিছু কিছু ওষুধ খুব ব্যয়বহুল অনেক দাম দিয়ে কিনতে হয় সেখানে কোনও ছাড় ছাড় থাকে না সরকারি ভর্তুকিও থাকে না এইভাবে আমরা ওষুধ কিনি আর ওষুধ কিনতে আমার অনেকটাই ব্যয় হত এখন আগে মা বাবা অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে তাদের চিকিৎসার জন্য আমাকে প্রচুর টাকা ব্যয় করতে হয়েছে অনেক ওষুধ কিনতে হত বর্তমানে ওনারা আর নেই মারা গেছেন সেই কারণে ভগবানের কৃপায় ওষুধের জন্য আমাকে খুব বেশি ব্যয় করতে হয় না অল্প একটু ব্যয় করলেই আমার চলে যায় এইভাবেই আমার চলে